হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি বলুন কী ব্যাপারে জানতে চান কোন ছুটিতে কোন ছুটিতে বলতে হবে পুজোর ছুটি আছে আর ডিসেম্বরের ছুটি আছে আচ্ছ আচ্ছা কদিনের জন্য যেতে চান আচ্ছা ঠিক আছে তিন চার দিন যেতে চান কোথায় যেতে চান মানে নর্থ বেঙ্গল যেতে চান তাই তো নর্থ বেঙ্গল যেতে চান আচ্ছা আর আপনার কত জন পারসেন বলুন মানে কত জন যেতে চান মানে ধরুন আমি আটই ধরছি তো ডিসেম্বর বলতে গেলে ওই ক্রিশমাসের সময় যেই ছুটিটা ওই সময়ের ছুটিটায় যেতে চাইছেন আই গেস তো ওই হ্যাঁ ও ওটা তো এক্ষুনি আপনাকে একটু হোল্ড করতে হবে আমি একটু চেক করে বলছি ঠিক আছে আমি একটু সিস্টেমটা চেক করেই আপনারা গেলে কত দিন মানে চার দিন বললেন তো মানে পঁচিশে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চার দিন তো ঠিক আছে ধরুন হ্যাঁ হ্যাঁ আপনারা আট জন যাবেন পঁচিশ আর বলছি আপনারা বাড়ি থেকে মানে বাইরে থেকে কি কোনো রকমের যে ঘোরাতে নিয়ে যায় সেরকম রাখবেন না কি আপনি এর মধ্যেই নিজেই মানে আমাদের প্যাকেজের মধ্যেই রাখতে চাইছেন মানে পুরোটাই আমাদের প্যাকেজের তো মানে পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখানো সেরকম থেকে শুরু করে ওখানের সাইট সিন বলুন খাওয়া দাওয়া বলুন পুরোটাই আপনি প্যাকেজ চাইছেন আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে আমি একটু একটু দেখে নিই ধরুন আপনি হ্যাঁ ব হয়ে যাবে বুঝতে পারলেন আপনাকে শুধু এটা কনফার্ম করতে হবে আট জন না কি দশ জন সেই বুঝে আমাকে হ্যাঁ সেই বুঝে আপনাদের রুমও দিতে হবে তারপরে আমাকে ওখানকার সমস্ত খাবার অ্যারেঞ্জমেন্ট সাইট সিন দেখানোর সমস্ত ব্যবস্থা করতে হবে তো তো একটা কাজ করুন ওটা হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে ওই পার পারসেন মানে মানে হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিচ্ছি না কীরকম কী রুম অ্যাবেলেবেল থাকবে ও তো ওই জন্যই বলছি এত তো কথা ফোনে বলা যাবে না তাও আমি আপনি মোটামুটি ধরে রাখুন প্রত্যেক জনের মানে পার পারসেন হিসেবে আপনি সাড়ে চার হাজার করে পার ডে পড়বে খাওয়া ঘু চার দিন যা যা সবটা হ্যাঁ হ্যাঁ বাকি তার মধ্যে হো হোটেল বুকিং তো রয়েইছে তো সাড়ে চার হাজার করে পড়বে আপনাদের আট জন এবার দেখুন আপনারা যেহতু আট জন তো একটু কমিয়ে দেবো আমি অসুবিধা নেই কিন্তু সেটা আপনাকে ফাইনালাইস করতে হবে হয় আপনি আপনা আমাদের ট্রাভেলস এজেন্সিতে আসুন নইলে আপনার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দেবেন আমি গিয়ে বসে কথা বলে নেবো কারণ ডিসেম্বর খুব একটা দূর নয় তো তো আমাদের তাহলে বুকিংটা করে রাখতে হবে কারণ ট্রেনের টিকিটও কাটতে হবে তালে আর একটা কাজ করুন এই নম্বর আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে ঠিক আছে সেখানে আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু পাঠিয়ে দিন ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ ম্যাডাম রাখলাম হ্যাঁ